ভারতের অর্থনীতি বিশ্বের তৃতীয় বৃহত্তম হয় ক্ষমতার এবং পঞ্চম বৃহত্তম অর্থনীতি দুহাজার সতেরো সালে এবং মোট অন্তত ঋণ উপায়ে উৎপাদন ছিল নয় দশমিক পাঁচ ওয়ান মার্কিন ডলার এবং দুই দশমিক পঁয়তাল্লিশ মার্কিন ডলার ভারত বিশ্বের প্রভৃতিশীল অর্থনীতিগুলির মধ্যে সবচেয়ে নিযুক্ত দুহাজার সতেরো সালের ভারতের মোট অন্তত ঋণ উপাদানের প্রভৃতির হার ছিল ছয় দশমিক ভারতের অর্থনীতি বৈশিষ্ট্যময় কৃষিকাজ হস্তশিল্প বস্ত্রশিল্প উৎপাদন এবং বিভিন্ন সেরা ভারতের অর্থনীতির অংশ ভারতের স্মরণশক্তির দুই তৃতীয়াংশ প্রত্যক্ষয়ভাবে কিংবা কিংবা পরোক্ষয়ভাবে কৃষি ক্ষেত থেকে তাদের জীবিকা নির্বাহ করে তবে সেবা ক্ষেত ক্রমেই প্রসার লাভ করছে এবং ভারতের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে ডিজিটাল যুগে আবির্ভাবেকের পর ইংরেজিতে ভাবে কথা বলতে পারদর্শী তরুণ তরুণ ও শিক্ষিত লোকেদের সহজ সহজলতাভাবে তাদের কাজে লাগিয়ে ভারত আউট সোর্সিং খেতা সেরা ও কারিগর কারিগর শিক্ষিত লোকের সহজ সভ্যতাকে কাজে লাগিয়ে ভারত আউটসোর্সিং খেতাব সেরা কারিগরি সহায়তা দানের একটি গুরুত্বপূর্ণ অঞ্চলে পরিণত হয়েছে ভারত সফটওয়্যার আর্থিক সেরার সেবার ক্ষেত্রে সারা বিশ্বে অতি দক্ষ সৈনিক সরবরাহ করে থাকে এছাড়াও উৎপাদন ওষুধ শিল্প প্রযুক্তি ন্যানো প্রযুক্তি টেলি যোগাযোগ জাহাজ নির্মাণ বিমান পরামর্শ এবং পর্যটন শিল্পগুলিতে ভবিষ্যতে জোরালো প্রবৃদ্ধির সম্ভাবনা আছে স্বাধীনতা লাভের পর ইতিহাসের অধিকাংশ সময় জুড়ে ভারত সমাজবাদী দৃষ্টিভঙ্গিতে অর্থনীতি চালানোর চেষ্টা করে তখন অর্থনীতিকে বেসরকারিভাবে অংশগ্রহণ পরদেশিত বাণিজ্য এবং সরাসরি পরদেশি বিনিয়োগের উপর সরকারের কঠোর নিয়ম ছিল তখন উনিশশো নব্বইয়ের দশকের শুরু থেকে ভারত ক্রমে উধারপন্থী অর্থনৈতিক সংস্থানের মাধ্যমে ভারত ক্রমে ভারত তার বাজারগুলি উন্নত করতে শুরু করে সরকারি শিল্পগুলির বেসরকারিকরণ বেশ ধীরে রাজনৈতিক বিতর্কের মধ্য দিয়ে এগিয়ে চলেছে দ্রুত বর্ষণশীল জনসংখ্যা ভারতের একটি প্রধান সমস্যা এবং একটি অর্থনৈতিক ও সামাজিক সমস্যা অর্জনের জন্য একটি বড়ো বাধা